হ্যাঁ আমি ট্রেনে ভ্রমণ করেছি আমি এই কিছু দিন আগেই মালদা গিয়েছিলাম ট্রেনে করে যেখানে আমি প্রথমবার ট্রেনে ভ্রমণ করেছিলাম সেই অভিজ্ঞতাটা আমার একটু অন্য রকমই ছিল আমি যখন প্রথমবার দেখি যে ট্রেনটাকে আমার মানে দেখেই একটু অবাক হয়ে গিয়েছিলাম যে এত বড় ট্রেন এতগুলো ট্রেনের এতগুলো কামরা বগি ছিল এবং তার সাথে সাথে ট্রেনে যে সিটগুলো সেইগুলো আমি দেখলাম মানে ভীষণ কোনো আশ্চর্য হয়েছিলাম আর কি ওই জিনিসটা প্রথমবার দেখে এই ট্রেনে ভ্রমণ আমার যে জার্নিটা ছিল সেটা খুবই ভালো মানে হয়েছিল ওই প্রথমবার তারপরে ট্রেনের যে এতগুলো চাকা সেগুলো দেখে আমি ভীষণ রকম আশ্চর্য হয়েছিলাম তার সঙ্গে সঙ্গে ট্রেনের ওই ইঞ্জিন কীরকম একটা ট্রেনে যে আওয়াজ যেটা ট্রেনের সেটা সেই সমস্ত কিছুই আমাকে মানে ভীষণ রকম একটা নতুন অভিজ্ঞতা দিয়েছে যেটা হচ্ছে যে আমার যে জার্নি ছিল সেটাকে খুবই ভালোভাবে মানে আমি আমার গন্তব্যস্থলে এই ট্রেনের মাধ্যমে পৌঁছাতে পেরেছিলাম এবং সেটা আমাকে খুব মানে সময় মতো আমাকে একদম সঠিক সময়ে আমার যে গন্তব্যস্থল ছিল সেখানে পুরো আমাকে টাইম মতো ওইখানে নামিয়ে মানে স্টেশনে নামিয়ে দিয়েছিল মানে আমাদের যে যাতায়াতের ক্ষেত্রে এই ট্রেন মানে ভীষণ রকম সাহায্য করে থাকে যেটা আমাদেরকে মানে একটা জায়গা থেকে আমরা অন্য জায়গা অনায়াসে এই ট্রেনের মাধ্যমে যেতে পারি যেখানে ট্রেনের যে খরচটা সেখানে পরিমাণটাও খরচের পরিমাণটা খুব কম টিকিটেও খুব একটা বেশি ট্রেনের যেমন বাসে টাসে গেলে আমাদের যেরকম ট্রাভেল করতে হয় সেরকম অতটাও আর্থিক ব্যাপারটা অতটাও মানে ব্যয়বহুল না সেটা খুবই মানে কস্টলি লো কস্ট কস্টলি থাকে না ব্যাপারটা যার জন্য হচ্ছে যে আমার প্রথম অভিজ্ঞতা আমার খুবই ভালো লেগেছে যে ট্রেনে যখন আমি ভ্রমণ করি আমি খুবই মানে আনন্দ পেয়েছি ওই এবং আমার যে গন্তব্যস্থলে আমি সময় মতো পৌঁছাতে পেরেছি সেটা আমাকে ভীষণ রকম সাহায্য করেছে